হ্যাঁ আমি অবশ্যই চুলাতে রান্না করেছি এটা অবশ্যই গ্যাস বা ইন্ডেকশান থেকে আলাদা কারণ আমি যদি উনুনে রান্না করি বা চুলাতে রান্না করি তো সেখানে আমাকে বসে থাকতে হবে কিন্তু গ্যাসে রান্না করলে কী হয় আমি হয়তো আঁচটা কমিয়ে দিয়ে আমি অন্য কাজ করতে পারি কিন্তু উনুনে ক্ষেত্রে বা চুলার ক্ষেত্রে রান্না করতে গেলে সেখানে কিন্তু আমাকে বসে বসে রান্না করতে হবে সেখান থেকে কিন্তু আমি ও সঙ্গে সঙ্গে অন্য কাজে যেতে পারবো না যেতে গেলে হয়তো আমাকে সেটা চুলাটা বন্ধ করে যেতে হবে তো সেইক্ষেত্রে এ সেক্ষেত্রে গ্যাস ও চুলার মধ্যে পার্থক্য তো অবশ্যই রয়েছে রয়েছে এছাড়াও যে উনুনে যেমন আমরা যদি কোনো মাংস রান্না করি কিন্তু সেটা কিন্তু খেতে সব থেকে বেশি ভালো হয় যেটা গ্যাস বা ইন্ডেকশানে অতোটাও সুন্দর হয় না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এছাড়াও গ্যাসে হতে পারে গ্যাসে আমরা অনেক সময় গ্যাস অফ করতে ভুলে যাই সেটা সেটা থেকে ফায়ার হতে পারে কিন্তু উনুনে সেই সেই সেটা হয় না উনুনে রান্না করা হয়ে গেলো তো আগুন নিভে গেলো এবং সেখানে অতো সেখানে সেখান থেকে কোনো রকম দুর্ঘটনা হয়তো খুব একটা খুব খুব একটা ঘটতে দেখা যায় না যেটা গ্যাস বা ইন্ডেকশানে দেখতে পাওয়া যায়